ঈদের সময় আমাদের কলেজ থেকে ছুটি দিয়েছিল এক সপ্তাহ সেখান থেকে বাড়ি আসার সময় আমাদের একটা নদী পার হতে হয়েছিল নদীতে পার হওয়ার সময় বোটে পার হয়েছিলাম বোটে পারার সময় অনেক লোক একটা বোট ছিল সেখানে পার হতে খুব মজা লেগেছিল সেখান থেকে পার হয়ে আমাদের এখানে আসতে চার ঘণ্টা সময় লাগে ওখানে চার ঘণ্টা সময়ের ভিতরে আমরা উঠেছিলাম একটা ইকো গাড়িতে ইকো গাড়িটাই এসেছিল একটা ড্রাইভার ছিল খুব ভালো দেখতে শুনতেও খুব ভালো ওখান থেকে চার ঘণ্টার সফর করার পরে বাড়ি এসেছিলাম বাড়ি এসে স্নান দান করে খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম রেস্ট নিয়ে বাজারে গেলাম বাজার থেকে একটু ঘোরাফেরা করলাম করে সেখান থেকে বাড়ি আসলাম বাড়ি আসার পরে সবাই মিলে একটা প্রোগ্রাম করলাম ফুরফুরা শরিফ ঘুরতে যাব সেখান থেকে এসে পরের দিন সকালে উঠলাম ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে ওখান থেকে সেই ইকোটা আবার ভাড়া করলাম ভাড়া করে ফুরফুরা শরিফ যাওয়ার জন্য হাসনাবাদ গিয়েছিলাম হাসনাবাদ থেকে একটা এসি এসি ট্রেনে বুক করলাম সেখান থেকে একটা ট্রেনে উঠলাম আমরা সাতজন গিয়েছিলাম সেখানে সাত জন এক জায়গায় সিট পেয়েছিলাম সিট পাওয়ার পরে আমরা ওর ভিতরে ভীষণ মজা করছিলাম সকালে নাস্তা করল নাস্তা করার পরে সবাই একসাথে জালনার ধারে আসলাম জালনার ধারে এসে জালনার ধারে এসে আমরা সব বাইরের পরিবেশ দেখলাম দুই ধার দিয়ে দুই ধার দিয়ে গাছপালা ছুটছে আমরা সেখান থেকে কেউ টুকটাক নেশা করল কেউ কেউ একটু বিমল খেলো কেউ একটু সিগারেট খেল অনেক দিন ছুটি পাওয়া যায় না তো সবাই আনন্দ করলাম ওখান থেকে ট্রেনে উঠলাম এ বার তারপরে একটা স্টেশনে রাখল সেখান থেকে আমরা নামলাম নিচে নেমে সবাই ওখানে একটু ঘোরাফেরা করলাম সেখান থেকে একটু চা খেলাম একটু রুটি খেলাম খেয়ে আবার রিটার্ন উঠলাম ট্রেনে ওখান থেকে ট্রেন ছেড়ে দিল যাওয়ার পরে আমরা ট্রেন থেকে গন্তব্যস্থলে পৌঁছে নামলাম সেখানে নেমে আমরা ওখানটা পরিদর্শন করলাম দেখলাম জায়গাটা খুব ভালো সেখানে চার সাইডে মাঠ আছে মাঠে ধান চাষ করা আছে সবুজ একদম খুব সুন্দর লাগল সেখান থেকে আমরা সবাই সেই ফুরফুরা শরিফ মসজিদের ভিতরে প্রবেশ করলাম সেখানে টুপি ঠুপি মাথায় দিতে হবে তারপরে পাঞ্জাবি পরতে হবে সেগুলো সব নিয়ে গিয়েছিলাম ব্যাগে করে সেগুলো নিয়ে আমরা স্নান ফ্রেশ হয়ে ওগুলো পরলাম পরে মসজিদের ভিতরে গেলাম সেখানে গিয়ে নামাজ পড়লাম সেখান থেকে নামাজ পড়ে বাইরে এসে আমরা ঘুরতে গিয়েছিলাম সেখানে চার সাইড দেখলাম পরিবেশটা খুব সুন্দর ছিল আমরা সেখান থেকে দেখে দুপুরে খেতে আসলাম সেখান থেকে খেয়ে দেয়ে আমরা আবার গেলাম মসজিদে নামাজ পড়ার জন্য সেখানে নামাজ পড়ে আমরা বিকেলের দিকে আবার ওখান থেকে ঘুুরতে বেরোলাম ওখান থেকে আরও অনেক জায়গা ছিল সেখানে গিয়েছিলাম সেখানে পরিবেশটাও খুব সুন্দর ছিল চার সাতজন ছিলাম আমরা সেই সাতজনের মধ্যে সবাই এনজয় করলাম খুব খুব ঘোরাঘুরি করলাম ওখান থেকে আমরা করার জন্য সবাই ঘরে আসলাম ঘরে এসে ফ্রেশ হয়ে সেখান থেকে খাওয়া দাওয়া করে আমরা রিটার্ন বাড়ি ফিরলাম ওখান থেকে আমরা ট্রেনে উঠলাম ট্রেনে উঠে ওখান থেকে আবার দীঘায় রওনা দিলাম দীঘায় যাওয়ার সময় তো ছিলাম আমরা সাত জন সেখান থেকে ওয়াটার ফলে তো আমাদের সিটে সামনে কটা মেয়ে এসেছিল সেটা

সে সেটা বসল ওরা আমাদের সামনে আমরা ওদের সাইডে বসলাম ঠিক আছে তারপরে ওখান থেকে আমরা দীঘায় যাওয়ার সময় সাইডে তো অনেক ভালো ভালো জায়গা দেখতে পেলাম রানিং অবস্থায় ছিলাম সে জন্য সেখানে নামতে পারিনি ওখান থেকে আমরা নদীর নদীর সাইডে গেলাম সাগরের সাইডে সেখানে দেখলাম পাথরের সব ইয়ে করা আছে ঘাট করা আছে সেখানে বসার জন্য অনেক সোফা আছে সেখানে আমরা গিয়ে সবাই নদীতে নামলাম সাগরে ওখান থেকে ঢেউয়ের সাথে সাথে আমরা স্নান করলাম স্নান দান করে ওখান থেকে ওখানে নদীর চরে সাগরের চরে যে দোকানগুলো আছে সেখান থেকে টিফিন করলাম টিফিন করে আমরা ওখান থেকে আমি এক রাত ওখানে ছিলাম হোটেলে হোটেলটা খুব ভীষণ ভালো ছিল ওখানে এসি রুম ছিল আমরা সেখানটায় গিয়ে রাত্রে থাকলাম সেখানে হোটেলে খাওয়া দাওয়া করলাম করে সেখান থেকে সেখান থেকে আমরা বেরিয়ে একটু শপিং করতে গিয়েছিলাম সেখান থেকে শপিং করে জামা প্যান্ট কিনলাম কিনে সেখান থেকে আমরা ঘরে আসলাম ঘর থেকে আমরা নাইটে এক জায়গায় ওখানে বাইক ভাড়া পাওয়া যায় মনে করো তোমার যে ড্রিম বাইক তুমি চালাতে পারলে না সে বাইকটা ওখানে ভাড়া পাওয়া যায় ঘণ্টায় একশো টাকা করে ঘণ্টা না এক রাউন্ড একশো টাকা করে দিতে হয় তা আমার ইচ্ছা ছিল খুব আমিটা হায়াবুসা চালাব সেখানে একশো টাকা দিয়ে একটা হায়াবুসা নিলাম দু রাউন্ড মারলাম মেরে তাকে দিয়ে দিলাম কিন্তু যখন গড়িটা চালালাম মনে হচ্ছে যেন সব থেকে এই গাড়িটা আরামদায়ক বেশি আমরা বন্ধুরা সবাই কেউ নিঞ্জা চালাল কেউ হায়াবুসা কেউ নিঞ্জা ফোর হান্ড্রেড যার যেটা ড্রিম ছিল সে সেটা চালাল তারপরে আমরা ওখান থেকে গুছিয়ে আবার ট্রেনে উঠলাম ট্রেনে উঠে আমরা রিটার্ন ঘরে আসলাম